কাজের জায়গাতে যদি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তা কিন্তু হাসি মুখে সামলানোটা খুব প্রয়োজন আছে কারণ কী আমরা যদি কাজের জায়গাতে কোনো রকম ঝামেলা করি সেখানে কিন্তু আমাদের নিজের যে একটা সম্মান তা কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে মানুষ খিল্লি ওড়াতেই পারেন তাই আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আমি যেখানে কাজ করবো সেই জায়গাতে কিন্তু আমার সম্মানটা কিন্তু উচ্চ জায়গাতে থাকে সে যাই পরিস্থিতি আসুক তা কিন্তু হাসিমুখে মেটানোর সবসময় চেষ্টা করা উচিত কারণ কাজের জায়গা এমনই একটা জায়গা যেখানে মানুষ তার সারাদিনটা কিন্তু সেখানেই কাটিয়ে ফেলে পরিবারের কাছে যত না সময় কাটে পরিবারের কাছে যে কোনোভাবে থাকা যায় কিন্তু কাজের কাছে প্রত্যেকটি মানুষের কাছে আপনার সম্মানটা সবসময় ভালো হওয়া প্রয়োজন